আমি যেহেতু গ্রামে থাকি এবং আমি বাঙালি তাই মাছ ভাতেই আমি ভক্ত মাছ ভাত আমাদের খুব ভালো লাগে তার সাথে সবজি যেহেতু গ্রামের দিকে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় হ্যাঁ সবুজ যা খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় সেই জন্য সবসময়ই আমরা সবুজের ওপরে নির্ভর করি তার মধ্যে যেমন ধরুন বিট গাজর শসা তরমুজ এবং গ্রামের যে দিকে শাক সবজিগুলো পাওয়া যায়ই সেই শাক সবজিগুলোও আমার প্রচুর পরিমাণে খাই এছাড়া আর একটা বিশেষ জিনিস গ্রামের দিকে যে সমস্ত শাক সবজি পাওয়া যায়ই সেগুলো সবই কিন্তু অর্গানিক সেখানে কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না যার ফলে সেগুলো খেতে খুব টেস্টি হয় এছাড়াও আমাদের নিজেদের বাড়ির তৈরি চাল আমাদের নিজেদের জমির ধান থেকে চাল হয় সেই চালের ভাত আমরা খাই যা আমাদেরকে খুবই তৃপ্তি দেয় এছাড়া আমাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরণের সবজি সেই সাথে সাথে আমাদের নিজেদের পুকুরে চাষ করা মাছ এবং আমাদের বাড়িতে তৈরি আরো অনেক কিছু সবজি জাতীয় যা আমরা খাই খুবই ভালো লাগে আমাদেরকে এছাড়া কখনো কখনো ভাতের সাথে সাথে আমরা রুটিও খাই এবং আমাদের আর একটি বিশেষ প্রিয় খাবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মুড়ি কারণ ভাতে ভাত আর মুড়ি এই দুটো খাবারই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের বাড়িতে সবসময় এই দুটিই খাবার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমরা হয়তো ভালো মন্দ সবসময় খেতে পাই না কিন্তু এই দুটি খাবার আমাদের কাছে সবসময় মজুত থাকে এবং আমরা এগুলোকে খেয়ে আমাদের জীবনযাপন করি আমাদেরকে এবং এই দুটি খাবারের জন্য অনেক ধরণের প্রোসেস আমাদের বাড়িতে তৈরি হয় অনেক রকমের খাবার এই দুটোকে খাওয়ানোর জন্য তৈরি হয় সেগুলোও আমরা খাই